বাংলা ভাষা আমাদের রাজ্যের আঞ্চলিক উপভাষা থেকে সম্পূর্ণ আলাদা আমাদের রাজ্যের যে আঞ্চলিক উপভাষা সেইগুলি হলো যেমন রাঢ়ী বঙ্গালী কামরূপী বারেন্দ্রী আরও বিভিন্ন রকমের ভাষা এই ভাষার কথ্যরূপ সম্পূর্ণ আলাদা মানে বাংলার থেকে সম্পূর্ণই আলাদা এই ভাষা বলার সময় একভাবে বলা হয় আর লেখার সময় আলাদাভাবে লেখা হয় এই ভাষার সঙ্গে বাংলা আমাদের যে ভাষা সেই ভাষার মধ্যে কোনো মিল নেই তো বাংলা ভাষা আমাদের প্রধান ভাষা তো বাংলা ভাষার সঙ্গে এই আঞ্চলিক ভাষাগুলোর যদি আপনি মিল খুঁজে পেতে চান কিন্তু আপনি কখনোই পাবেন না বাংলা ভাষা আর এইগুলো হলো বাংলা উপভাষা এগুলো সম্পূর্ণ একে একের সঙ্গে অপরের কোনো মিল নেই বা থাকবেও না বাংলাই কিন্তু আমাদের আদি ভাষা